হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ সব খবর ভালো আপনার ভালো তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পুজো এসে গেছে হ্যাঁ বাসন্তি পুজো তো এস আমা আমাদের এখানে তো খুব বড়ো করেই হয় এটা

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জিন জুনিয়াররা তো খুব জুনিয়ার তো খুব একটা এগিয়ে হ্যাঁ হ্যাঁ না না না হুম হুম হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বলুন এক দিন আসুন একটা আলোচনা কো করে একটা সবাইকে বার করি হ্যাঁ না না না না না হ্যাঁ হ্যাঁ কাল রবিবার আছে কাল হ্যাঁ মন্দিরে একটা মিটিং হোক হ্যাঁ হ্যাঁ ভালো হব ভালো ভালো হবে একটা মিটিং হোক হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না সমালোচনার লোক বেশি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তালে হ্যাঁ হ্যাঁ তাহলে ওই কথা রইলো কাল সকালবেলা তাহলে আসছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ